বর্তমান পরিস্থিতিতে আরও বেশি লোকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার সুবিধা অনেক কারণ এখন প্রতিটি বাড়িতে বা প্রত্যেকজনের হাতে স্মার্টফোন দেখা যায় তো স্মার্টফোনের সাহায্যে বিজ্ঞাপন দেওয়া খুবই সহজ কারণ এখন সবার বাড়িতে গিয়ে গিয়ে বিজ্ঞাপন দেওয়ার সেরকম কোনো প্রয়োজন পড়ে না এখন সবাই কিছু না কোনো না কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্সটাগ্রাম তো বিজ্ঞাপন বিজ্ঞাপন পৌঁছোনোর সবচেয়ে সহজ উপায় কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ওয়েবসাইটে বা কোনো সাইটে সোশ্যাল মিডিয়ায় সাজিয়ে আপলোড করা হলে সে তোমার আশেপাশে বন্ধুদেরকে দিয়ে একটু বেশি যাতে ছড়ানো যায় এরকমভাবে বিজ্ঞাপন ছড়ালে একটু বেশি একটু বেশি ছড়ানো যাবে কারণ সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া যতটা যতটা সম্ভব তার থেকে অন্তত একটু বেশি হলেও এটি ছড়িয়ে পড়বে কারণ এখন সবাই স্মার্ট ফোন ইউজ করে আর এবার আমার একটি সৃজনশীল বা প্রভাবশালী বিজ্ঞাপন ছিলো যেটা হচ্ছে আমি আমার ফেসবুকে একটি রক্তদান শিবির সম্পর্কে পোস্ট করেছিলাম তো এটা খুবই প্রভাবশালী ছিলো